হ্যাঁ ডক্টর রয় বলছেন হ্যাঁ বলছি স্যার আমি আপনার কাছে একবার গিয়ে আমার খুব শরীর খারাপ হয়েছিল আমি আপনার কাছে ট্রিটমেন্ট করিয়েছিলাম তো আপনার প্রেসক্রিপসানটা এখনও আমার কাছে আছে তো সেইটা দেখেই আমি আপনার সঙ্গে কনট্যাক্ট করলাম বলছি আমি আপনারই পেশেন্ট আমি একবার আমার শরীর খারাপ হয়েছিল আমি গিয়েছিলাম আপনার কাছে আমার জ্বর হয়েছিল তো তার জন্য আপনাকে দেখিয়েছিলাম স্যার এই মুহূর্তে ওই সিচুয়েশানে জ্বর আবার হয়েছে জ্বর হয়েছে সঙ্গে পেট ব্যথা হুম আর দিনে চার পাঁচ বার প্রায় বাথরুম যেতে হচ্ছে মানে পটি হচ্ছে হুম আর মাথা যন্ত্রণা লেগেই আছে ঠিক তো স্যার আপনি যেই মেডিসিন দিয়েছিলেন ওই মেডিসিনটা আর খাওয়া হয়নি ঠিক তো আমি মেডিসিন শপে গিয়েছিলাম দোকানে গিয়েছিলাম গিয়ে বলতে আমায় সাধারণ জ্বরের ওষুধ টষুধ কী কী ওষুধ দিয়েছিল আমাকে তো সেটা নিয়েই আমি চলে এসেছি তো সেটা খাচ্ছি আমার শরীরটা ঠিক হচ্ছে না তো বাধ্য হয়ে

আচ্ছা আচ্ছা স্যার আমি

আচ্ছা আচ্ছা আচ্ছা তো আপনি কবে কবে থাকেন আচ্ছা আচ্ছা আপনি আচ্ছা আচ্ছা কিন্তু স্যার আজকে এই মুহূর্তে আমার যাওয়াটা সম্ভব হচ্ছে না আমি যদি কালকে যাই তাহলে সেটা কি হবে আচ্ছা আচ্ছা পরশু আপনি কোন জায়গায় বসেন আপনি আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি কটা থেকে কটা আচ্ছা আচ্ছা দশটা থেকে দুটো পর্যন্ত ঠিক আছে ঠিক আছে ডাক্তারবাবু ঠিক আছে রাখি তাহলে আমি তাহলে কালকে যাচ্ছি